আমাদের ভারতবর্ষের মাতৃভাষা হল বাংলা ভাষা তাই আমরা বাংলা ভাষাকে মায়ের ভাষা হিসাবে ধরি ভারতবর্ষের সমস্ত লোকেরাই বাংলা ভাষাতে কথা বলে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় কথা বলে যদি কোনো অবাঙালি বা অভারতীয় বা ভারতীয় নয় যারা তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের দেশের ভাষাই ব্যবহার করে কিন্তু ভারতীয়দের সাথে মিশে তারাও ভারতীয়দের ভাষা অর্থাৎ বাংলা ভাষা শেখার চেষ্টা করেছে এবং এমন অনেক বাইরের দেশের মানুষ যারা অনেক আগে থেকেই ভারতবর্ষে থাকে তারা তাদের মাতৃভাষা হিসাবে বাংলা ভাষাকেই তাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার করে কিন্তু এখনো পর্যন্ত বাংলা ভাষা অনেক দেশেই জায়গা করে নিতে পারেনি এখনো পর্যন্ত বাংলা ভাষা পৃথিবীর অনেক অনেক মানুষ জানে না আমি আশা রাখি এই বাংলা ভাষার প্রচলন এক দিন অনেক বাড়বে এবং এই বাংলা ভাষা পৃথিবীর প্রান্তে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক অমূল্য ভূমিকা তৈরি করবে